হুম বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন

আচ্ছা বলুন

এটা তো খুবই সুন্দর প্রস্তাব তবে তবে আমি এটা দেখছি আমরা তো এ বিষয়ে এই বিষয় কাজটা আমরা চালু করে দিচ্ছি এবং অনেক জায়গায়ই আমরা স্যানিটারির ব্যবস্থা করে দিয়েছি বাথরুমও করে দিয়েছি মহিলাদের জন্য এখন দেখছি আর আর কোথায় কোথায় এই আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা আমার পাশে আসুন আমার আমাদের সহযোগিতা করুন তাতে আমি কাজ করার সুবিধাটা ভালো করে পাই আপনাদের এলাকায় আমি হ্যাঁ আপনাদের সব ওখানকার সবাই নিয়ে আমি কাজ তালে চালু করতে চাই আপনারা আসুন পাশে দরখাস্ত জমা দেন সবার একটা সিগ্নেচার করে তারপরে আমাদের দপ্তরে জমা দেন তাহলে আমাদের আর আপনাদের কাজটা আমি তাড়াতাড়ি চালু করতে পারবো হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা কোন সময় গেলে আপনাদের সুবিধা হবে বাড়ির মহিলারা আসতে পারবে বিকেলে সকালে যে কোনো আপনাদের সুবিধা টাইম বলুন হুম হুম আচ্ছা আসলে আপনাদেরকে জানিয়ে আসবো ঠিক আছে আপনারা সব গ্রামের যাদের যাদের সমস্যা মহিলারা আছে তাদেরকে এক সাথে নিয়ে আসবেন ঠিক আছে

আচ্ছা অবশ্যই

আচ্ছা অব অবশ্যই আচ্ছা রাখছি তাহলে পরে কল কল করবো